ভারতের বিশিষ্ট সংস্কৃতি ঐতিহ্য এবং বিশ্বাসগুলি হলো একে অপরের সঙ্গে মিলে মিশে থাকা সত্য কথা বলা সৎ গুণ প্রকাশ করা অন্যের ধর্মকে শ্রদ্ধা করা সম্মান করা শিক্ষার সংস্কৃতির বিকাশ ঘটানো তো পৃথিবীর অন্য অন্য দেশের তুলনায় ভারতের সংস্কৃতি অনেকটাই আলাদা অন্য অন্য দেশে যেমন শিক্ষা সংস্কৃতি পোশাক আশাক সবকিছু অনেকটা উগ্র বলতে পারি আমরা সেই তুলনায় ভারত আমাদের দেশ অনেকটা সাবলীল এবং অনেকটা পরিমার্জিত